আমি আমার নিজের ফোন থেকে আমার অভিজ্ঞতা দিয়ে আমি অনেকগুলো গেম বা কম সম ভিডিও তৈরি করেছি গেম আমি যেমন অ্যাপস দিয়ে ডাউনলোড করে নানা রকম গেম আছে তার ভিতরে আমার প্রিয় কিছু গেম আছে যেগুলো আমি খেলি বা আদার্স যারা গেম খেলে আমি দেখি যেমন অনলাইন ক্যারম অনলাইন প্লেইং কার্ড অনলাইন জুয়েলারি গেম অনলাইন ফ্রি ফায়ার অনলাইন বর্ডার ফোর্স ফাইট তো তার ভিতরে আমি জুয়েলারি গেম প্লেইং কার্ড এগুলো খেলেছি প্লেইিং কার্ডের ভিতরে একটাই গেম আমি খেলি কল ব্যাক অর্থাৎ কলব্রিজ বলে একটা গেম যেটা আমি খেলি আর জুয়েলারি গেমটা আমি খেলি আর ভিডিওর ক্ষেত্রে আমি নিজের কিছু ভিডিও কিছু সং দিয়ে কিছু হিন্দি বাংলা যেমন সবাই বানায় রিলজ তো আমি রিলজ খুব একটা করিনি তো তার উপরে কিছু স্ট্রিমিং ভিডিও সামগ্রী তৈরি করেছি সেগুলোর ভিতরে দেখা যাচ্ছে একটা গানের সঙ্গে নিজের তাল তাল মেলানো নিজের লিপ সেট করা একটা গানের সঙ্গে নিজের বডি বা নিজের যেমন ড্যান্সিং যেটাকে বলা হয় সেটা কম বেশি করা আমি করেছি নিজে ভিডিও বানিয়েছি এ রকম এর থেকে আমি মনে করছি যে এটা একটা শিল্প এ থেকে ইনকাম আসে আর গেমের ক্ষেত্রে অনেক রকম গেম আছে যেমন বাচ্চারা এখন ফ্রি ফায়ারটা বেশি খেলে তো ফ্রি ফায়ার গেমগুলো দেখেছি তারা আবার অনেকে আছে যারা ফোন সম্বন্ধে ভালো বোঝে তারা নিজের থেকে অ্যাপস তৈরি করে সেখানে গেম সিস্টেম তৈরি করে আগের থেকে এখন বাচ্চারা অনেকটাই এগিয়ে ফোন সম্বন্ধে অনেক অনেক অনেকটাই এগিয়ে যারা ফোন থেকে অনেক কিছুই আমরা যা করতে না পারি বাচ্চারা তা করতে পারে অনেক রকম কিছুই করতে পারে